হ্যাঁ আমি কি ফুল বিক্রেতার সঙ্গে কথা বলছি বলছি যে আপনার দোকান থেকে আমি কিছু ফুল কিনতে চাই আমার জুন মাসের পনেরো তারিখে আমাদের এখানে একটা দেশের পুজো আছে আপনার দোকানে কী কী ফুল পাওয়া যায় আমাকে একটু বলবেন

পুজোর জন্যও নেব এবং মন্দির সাজানোর জন্যও নেব আর আপনার ওখানে গাঁদা ফুলটা কত করে দেন আপনি আমার কুড়ি থেকে তিরিশ কেজির মতো লাগবে গাঁদা ফুলটার মালাটা হ্যাঁ বলছি আমি আপনার ওখান থেকে ফুল নেব আপনার দোকানে কি আমার ওই মন্দিরটা সাজিয়ে দেওয়ার মতো কোনো লোক আছে তাহলে যদি সাজিয়ে দিয়ে যেতে পারতেন সেই দিনে আমার খুব ভালো হতো কারণ আপনার যেই দোকান থেকে আমি ফুল নেব আমি চাইছি সেই দোকানেরই কেউ এসে মন্দিরটা সাজিয়ে দিয়ে যাক কারণ আমাদের বাড়িতে সাজানোরও সেরকম লোক নেই তাই বলছি ঠিক আছে আপনি তাই করবেন আর বলছি আপনার দোকানে গাঁদা ফুল আর রজনীগন্ধার মালাগুলো আমি চাইছিলাম যে রজনীগন্ধার মালার সঙ্গে একটু গোলাপ ফুলের মালার একটু ইয়ে থাকুক গোলাপ ফুল একেকটা করে রজনীগন্ধার মালার মধ্যে একেকটা করে গোলাপ ফুল দেওয়া থাকুক এইরকম কি কোনো ফুলের মালা কি আপনার দোকানে পাওয়া যাবে ঠিক আছে আমি জুন মাসের পনেরো তারিখে আমাদের এখানে পুজো আছে তাহলে আপনি চৌদ্দ তারিখে একটু যদি করেন তো তাহলে পাঠিয়ে দেন সন্ধ্যেবেলা তাহলে আমার খুব ভালো হয় আর আমি চাইছিলাম যে যদি হচ্ছে আপনার দোকান থেকে যদি ওই ফুলগুলো গাড়ি করে পাঠিয়ে দিতেন তাহলে আমার খুব উপকার হতো আপনি কি আপনার দোকান থেকে ফুলগুলোকে গাড়ি করে একটু পাঠিয়ে দিতে পারবেন আমার এখানে তাহলে আমি ঠিক আছে আমি আমার আমি আমার আমার ঠিকানাটা আপনাকে জানিয়ে দেবো আমিও একদিন আপনার দোকানে যাব দোকানে গিয়ে একটু কথা বলে আসব কারণ সব ফুলগুলো তো বলতে হবে কী কী ফুল লাগবে না লাগবে সবটাই তো আপনাকে বলতে হবে সেইটা বলে আপনার দোকানে গিয়ে আমি একটু কথা বলে আসতে চাই আপনি কোন কোন সময় দোকানে থাকেন সেটা যদি আমাকে একটু বলেন আমার খুব ভালো হয় আর কি সেইসময় আমি যাই আপনি কি সবদিন দোকানে থাকেন ঠিক আছে ধন্যবাদ তাহলে আমি ওই রবিবার দিন সন্ধ্যাবেলা আমার আরও দুজন পাশের বাড়ির দুজনকে নিয়ে আমি যাচ্ছি বুঝতেই তো পারছেন এটা যেহেতু দেশের পূজা আর আপনি একটু দামটা কিন্তু একটু দেখে করবেন দাদা কারণ আপনার দোকানে আমি সবদিনই প্রায় ফুল নিয়ে থাকি আমার যে কোনো অনুষ্ঠানে আপনার দোকান থেকেই ফুল নিয়ে থাকি আমি গেলে আপনাকে দেখলেই হয়তো আপনি চিনতে পারবেন যে আমি কে বলছি এখন হয়তো বুঝতে পারছেন না আমি একটু কিন্তু দামটা কিন্তু আপনি একটু ঠিক দেখে শুনে করবেন ঠিক আছে আমি রবিবার সন্ধ্যায় যাচ্ছি রাখছি